হ্যাঁ ট্রাভেল এজেন্সি বলছেন আমি একটি গাড়ি বুক করেছিলাম গন্তব্য স্থলে পৌঁছনোর জন্য উনি গাড়িটি এনেছেন দেরি করে আবার আমাকে পৌঁছেছেনও দেরি করে তাই আমি গাড়িটি মিস করে গেছি তার জন্য আমি যেহেতু ওখানে ঠিক টাইমে পৌঁছোতে পারিনি তাই আমি কোনোরকম কোন পয়সা দিতে পারবো না